আপনি আপনি কি একজন সমাজকর্মী আমি একজন গৃহবধূ গৃহবধূ বলছি আপনি নারী শিক্ষা নারী সুরক্ষা ও স্কুলে যৌন শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে চাই আর কি আপনার সাথে আসলে এখন চারপাশে তো নারী সুরক্ষা যেভাবে কমে যাচ্ছে দিন দিন মানে ছ এখন যদি বাচ্চাদের ছোটোবেলার থেকেই এইসব শিকানো যায় তাদের তাহলে তো মানে আমাদেরই সমাজের ভালো হবে তো সেই বিষয়ে কথা বলতে চাই হুম ছোটোবেলা দিয়ে এইগুলো শিখালে তাহলে তাদের আরো মানে জ্ঞান বৃদ্ধি পাবে তাহলে এইসব দুর্ঘটনা অনেকটা কম হবে তো আপনার কি মনে হয় এটা নিয়ে কি করার দরকার আচ্ছা এইগুলো স্কুলে স্কুলে তো করলে খুবই ভালো হয় স্কুলে যদি নাও হয় তো পাড়ায় পাড়ায় যদি এরকম কোনো কিছু একটা এ করা যায় তাও ভালো হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা টিম তৈরি করছি আপনারা তালে আসবেন আচ্ছা ঠিক আছে রাখলাম